সরকারি স্কিমগুলির অধীনে প্রদত্ত স্বাস্থ্য পরিষেবার মান খুবই ভালো হ্যাঁ এখানে আমার আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলার স্বাস্থ্য পরিষেবা খুবই ভালো তো আমি এখানে সরকারি প্রাইভেট বা হাসপাতালে যেতে খুবই পছন্দ করি কেননা এখানের অবকাঠামো খুবই ভালো বা হাসপাতালের পরিবেশও খুব ভালো তো এখানে এ যে হাসপাতালের পরিবেশ সেটা না সুন্দর থাকলে তো হাসপাতালের কোনো ইয়ে নেই কারণ ওখানে বাইরে জীবাণু থেকেই তো রোগ জ্বালা ছড়ায় তো সেখানে যদি পরিবেশটাই না সুন্দর থাকে সেখানে আর সেটার কী দাম রইল তো এখানের দেখছি পরিবেশটা খুবই ভালো বাইরে কত আবর্জনা নোংরা কোনো কিছু নেই সব জায়গাটা পরিষ্কার করা আছে হাসপাতালের চারিদিক পরিষ্কার করার জন্য লোক রয়েছে তো তারা প্রতিদিন এসে পরিষ্কার করে দিয়ে যায় হাসপাতালের চারিদিকে কোনো নোংরা নেই কোনো কিচ্ছু নেই সব ভালো খুবই সুন্দর জায়গা তো ডাক্তারি চিকিৎসাও এখানে খুব সুন্দর ডাক্তার অনেকক্ষণ ধরে দেখে এই বা প্রেশার মাপে সব সময় যারা রোগী আছে তাদের প্রেশার চেক করে সব সময় আসে তারপরে অনেকক্ষণ ধরে দেখে ভালোভাবে তো এই ক্ষেত্রে আমি বলব ডাক্তারের চিকিৎসাও খুবই ভালো বা নার্সেরও এখানে সুবিধা রয়েছে এখানে এ প্রতিটা রোগীর জন্য একটা করে নার্স থাকে তো সেক্ষেত্রে নার্সেরা খুব ভালোভাবে যত্নও নেয় রোগীদের এ তারা খুব ভালো ব্যবহার করে ঠিক টাইমে ওষুধ দেয় সব কিছু দেয় খাবার দেয় তো এখানে নার্সেরাও খুবই ভালো বা নার্সের সুবিধাও ভালো রয়েছে আবার এখানে চিকিৎসার সুবিধাও খুবই রয়েছে কারণ এখানে মানুষ সব ধরনের রোগেরই চিকিৎসা করানো হয় তো এক্ষেত্রে এ যার যখন যখন দরকার পড়ে তার তখন সে তখন চিকিৎসাও পেয়ে যায় রাতে দুপুরে দিনে সকালে সব সময় ওই চব্বিশ ঘণ্টা এখানে পরিষেবা দেওয়া আছে চিকিৎসা সব সময় হয় এবং এই দিকটা খুবই ভালো দিক ই যার যখন দরকার হয় সে তখনই সেখানে চিকিৎসা পায়